আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর কারণ তিনি সাতই মে আঠেরশো একষট্টি সালে জন্মগ্রহণ করেছিলেন কলকাতাতে আর তার একটা ছদ্মনামও ছিল ভানু সিংহ নামটা খুবই ভালো ছিল আর এই জন্য ভালো লাগতো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে কারণ তিনি বিশ্বের কবি ছিল আর ইনি আমাদের ভারতের জাতীয় সঙ্গীতও লিখেছেন জন গন মন অধি আর তার অনেকগুলি উল্লেখযোগ্য কাজও রয়েছে যেগুলো তিনি লিখেছেন এবং কবি ছিলেন উপন্যাসিক নাট্যকার প্রবন্ধিক গল্পও লিখেছেন কিছু এইজন্য ওনাকে খুবই আমরা শ্রদ্ধা করি নিজেদের মন থেকে আর তার কিছু কাজও রয়েছে যেমন ঘরে বাইরে তারপরে গীতাঞ্জলি এইসব ধরনের কিছু কাজও করে গেছেন আর তিনি উনিশশো তেরো সালে সাহিত্যে নোবেল পুরস্কারও পান আর তাই জন্য আমরা ওনাকে এতটাই শ্রদ্ধা করি